আমাদের সুন্দরবন এলাকা প্রধানত নদীমাতৃক এলাকা কখনও কখনও শোনা যায় বন্যার জলে কিছুটা ভেঙে গেছে তো তার ফলে আমাদের অনেক ক্ষতি হয় তো কৃষকরা এই অনেক জমি হারায় নিজেদের তো তাদের চাষ করার একটা জায়গার অভাব পড়ে যায় তারপরে দেখা যায় এখন বিশ্ব উষ্ণয়নের ফলে পরিবেশে নানা রকম সময়ে অসময়ে খরা বন্যা হচ্ছে আবার খরার সৃষ্টি হচ্ছে ফলে কৃষকদের ক্ষতি হচ্ছে তারা যে সময়ে ফসল উৎপাদনের জন্য ফসল লাগায় তো সেই সময় লাগাতে সময়ের সাথে সাথে লাগাতে পাচ্ছে না ফসলগুলো তো তার ফলে অনেক সমস্যা হচ্ছে তাদের কৃষিতে তাদের কৃষির যন্ত্রপাতিরও অভাব ঘটছে অনেক সময় দেখা যায় কঠোর শীতের কুয়াশার জন্যও অনেক সময় তাদের ফসল ঠিকঠাক গড়ে উটতে পাচ্ছে না বাড়তে পাচ্ছে না কোনো দেখা যায় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ফলে ফসল ঝরে যাচ্ছে কৃষকরা ঠিকমতো ব্যবহার করতে পারছে না যন্ত্রপাতি নেই তারা তাদের যে যেহেতু তাদের আবার দেখা যায় এত পরিমাণে বর্ষা হচ্ছে জল জমে যাচ্ছে ফসল পচে যাচ্ছে আবার দেখা যায় নদী ভেঙে যাওয়ার ফলে তাদের কৃষি ক্ষেত্রটাই নষ্ট হয়ে যাচ্ছে